আমাদের জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার সামনা সামনি একটি পর্বত আরোহণের কথার বর্ণনা আমি আজকে দেবো আমি সচরাচর বাইরে কোথাও যাই না হঠাৎ করে একদিন দেকলাম বা ইচ্ছেও গেল যে সামনা সামনি জায়গাগুলো ঘুরে আসি এই পর্বতটা দেখে খুবই ভালো লাগলো এর সামনেই রয়েছে নদী আর ওপরে নীল আকাশ ভেসে চলেছে এবং পর্বতের মনোরম দৃশ্য আমার মনকে আকৃষ্ট করে উঠলো পর্বতটা যেন দেখেই থাকলাম চারিদিক সবুজ আর সবুজ নরম ঘাসে চার দিকটা পরিবৃত হয়ে রয়েছে এবং ওপরে নীল আকাশ এবং সামনেই রয়েছে চলমান নদী আর এত সুন্দর দৃশ্য যেন মনকে আকৃষ্ট করে রাখলো আর কিছু দূর গিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো গভীর জঙ্গলের দিকে সামনেই রয়েছে একটা বন সেই বনটায়েও মনোনিবেশ করতে পারলাম না কারণ পাহাড় পর্বত এতই মনোরম দৃশ্য অন্য দিকে মন কিছু যাচ্ছিলোই না আমার মন খুব স্থির হয়ে রইলো সেই পর্বতের দিকে দেখে একবার ভাবলাম আস্তে আস্তে এগিয়ে যাই গিয়ে ওঠার চেষ্টা করলাম উঠতে উঠতে কিছুটা যাওয়ার পর যেন নিজেকে পর্বতের মধ্যে হারিয়েই ফেললাম আমার মন ভরে গেছে সেই দিনে পর্বত আরোহণের উপর আমার মনে হয় এরপরে যেন সময় পেলে আবার যাওয়ার চেষ্টা করি